আমার পছন্দের শিল্পী হল আমার ছবি আঁকার স্যার উনার নাম সহবতী পাত্র উনি আমাকে ছোটোবেলা থেকে ছবি আঁকা শেখাতেন ছবির প্রতি আমার খুবই আগ্রহ জন্মেছে ছবি আমাকে খুবই উৎসাহ করে ছবি আঁকলে আমার মন ভালো থাকে ছবি দিয়ে আমি কিছু করতে চাই এছাড়াও ছোটোবেলা থেকে আমি ছবি আঁকি ছবি আঁকা আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই ছবির প্রতি একটা আলাদাই আগ্রহ জন্মেছে স্কুলে পড়তে পড়তে আমি ছবি আঁকায় ফার্স্ট হয়েছিলাম এছাড়াও কালার করতে আমার খুবই সুন্দর লাগে এছাড়াও নতুন নতুন শিল্পের প্রতি অন্যান্য কাজ করতে উৎসাহ যোগায় যা আমাকে খুবই অনুপ্রাণিত করে এছাড়াও আমার প্রত্যেকটা শিক্ষক আমাকে শিল্পের জন্য আগ্রহ সৃষ্টি করে যা আমাকে অনেক আনন্দিত দেয়